প্রথমত আমি ইস্টুডেন্ট কোনো লেখক বা লেখিকা নয় এতোটাই খারাপ নই আমার লেখা এতোটাই খারাপ নয় যে আর পাঁচজনের মতো আবার কোনো কোনো টাইমে লেখা খারাপ হয় টাইমের অভাব বা তাড়াতাড়ি করার জন্যে কিন্তু যদি আমি চেষ্টা করি বা মা ভালোভাবে লেখার চেষ্টা করি তাহলে হয়তো লেখা ভালো হতেই পারে কিন্তু টাইমের অভাব বা সের জন্যে কোনো কোনো টাইম স্পিডে লেখা লিখতে হয় তার জন্যে আমাকে লেখালেখি করতে হয় লেখালেখি ভালো লাগে আর পাঁচজনের মতো অতোটাই খারাপ নয় মোটামোটি আমার লিখাটাও ভালো পরবর্তীতে আরও চেষ্টা করবো যেমন ভালো লেখা হয়